আমাদের পশ্চিমবঙ্গের জাতীয় উৎসব বলতে আমরা বুঝি বাঙালির জনপ্রিয় পুজো দুর্গাপুজো যেখানে প্রচুর পরিমাণে মানুষ দেশ ও বিদেশ থেকে নানানরকম ধরনের মানুষ এসে অংশগ্রহণ করেন এবং তাঁরাও আমাদের সাথে উৎসবে মেতে ওঠেন চারদিন পুরো ভারতবর্ষে নানানভাবে নানান দিক থেকে শুধু পশ্চিমবঙ্গেই নয় সারা ভারতবর্ষে দুর্গাপুজো পালিত করা হয় শুধু ভারত এমনকি শুধু ভারতবর্ষেই নয় সারা বিশ্বে নানা জায়গায় যেখানে যেখানে বাঙালিরা থাকেন সেখানে সেখানে দুর্গাপুজো পালন করা হয় এবং এই চারদিন মানুষ নিজের দুঃখ দুর্দশার কথা ভুলে উৎসবে আনন্দে মেতে ওঠেন এছাড়াও দুর্গাপুজো ছাড়াও আমাদের বাঙালিদের পশ্চিমবঙ্গে রয়েছে কালীপুজো যেখানে শ্যামা মায়ের আরাধনা করা হয় এছাড়াও রয়েছে দেওয়ালি এবং দুর্গাপুজোর মাঝে লক্ষ্মীপুজোও থেকে থাকে এই কালীপুজো শেষ হওয়ার পর আমাদের শুরু হয় প্রধানত খ্রিষ্টানদের বড়োদিনের অনুষ্ঠান এরপর মূলত আমরা হ্যাপি নিউ ইয়ারে মেতে উঠি নিউ ইয়ারের ইয়েতে মেতে উঠি এরপরে আমাদের আবার গণেশ পুজো স্বাধীনতা দিবস এবং নানানভাবে যে সমস্ত আমাদের ভারতীয় ঐতিহাসিক দিন এবং আমাদের বাঙালিদের যেসমস্ত পুজো হিন্দুদের পুজোপার্বণ মুসলিমদের ঈদ এবং খ্রিষ্টানদের বড়োদিন ছাড়াও রয়েছে গুড ফ্রাইডে এছাড়া বৌদ্ধদের গুরুপূর্ণিমা এ সমস্ত সব উৎসবই আমাদের পশ্চিমবঙ্গে সমস্ত মানুষ উৎসবের আকারে পালন করে থাকে